হ্যাঁ আমাদের এলাকায় ঐতিহ্যবাহী উৎসব অনুষ্ঠান উদ্যাপিত করা হয় যেমন দুর্গা পুজো দুর্গা পুজো বাঙালিদের সবথেকে সেরা পুজো এই পুজো বাইরের দেশে প্রচলিত নেই তাই এই দেশে তাই পর্যটকরা আসে তাই আকর্ষণীয় হয় কালী পুজো কালী পুজো বাইরের বাইরের দেশে সেরকমভাবে প্রচলিত নেই এই দেশে প্রচলিত প্রত্যেক পাড়ায় এবং কি মোড়েও এই কালী পুজো করা হয় তাই বাইরের পর্যটকরা আসে কালী পুজো দেখতে ঈদ ঈদ হচ্ছে মুসলিম ধর্ম মুসলিম ধর্মদের সর্বশ্রেষ্ঠ পুজো এই পুজো বাইরের দেশেও প্রচলিত আছে এই দেশেও প্রচলিত আছে হোলি হোলি হচ্ছে বাঙালিদের হচ্ছে বাঙালিদের সর্বশ্রেষ্ঠ পুজো এই হোলিতে বাইরের দেশেও প্রচলিত সেরকমভাবে নেই এদেশে প্রচলিত আছে ছটপুজো ছটপুজো প্রত্যেক গ্রামে গ্রামে হয় কিন্তু বাইরের দেশে এই পুজো সেরকমভাবে প্রচলিত না নেই তাই হচ্ছে পর্যটকরা আসে এই পুজো দেখতে দেওয়ালি দেওয়ালি হচ্ছে বাঙালিদের পুজো এই পুজো হচ্ছে এই পুজো বাইরের দেশে সেরকমভাবে প্রচলিত নেই এই দেশে প্রচলিত আছে শিবরাত্রি শিবরাত্রি আমাদের দেশে বিরাটভাবে হয় এই পুজো এই পুজো তে তাই পর্যটকরাও আসে এই পুজো দেখতে সে বাইরের দেশে সেরকমভাবে প্রচলিত নেই এই দেশে প্রচলিত আছে মকর সংক্রান্তি এই এই পুজো বাইরের দেশে নেই এই দেশে প্রচলিত আছে এই মকর সংক্রান্তিতে হচ্ছে খুব সকালবেলায় উঠে সবাই হচ্ছে মকর সংক্রান্তির ডুব দেয়